আমি আগে উনুনে রান্না করতাম তারপর গ্যাসের ওভেন ব্যবহার করি কিন্তু আমার গ্যাস ওভেন ব্যবহার করার কতকগুলো খারাপ দিক হল গ্যাসের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এর ফলে রান্না করার পক্ষে অসুবিধা হচ্ছে এত দামে গ্যাস কিনে তারপর রান্না করা সম্ভব হয়ে উঠছে না আর দ্বিতীয় ফ্যান রান্নার করার সময় ভাতের ফ্যান পড়ে গেলে ওভেন অনেক সময় জাম হয়ে যায় সেটা পরিষ্কার করতেও অনেক অসুবিধা হয় তাছাড়াও বাচ্চাদের কাছ থেকে কোনো সময় যদি বাচ্চারা হঠাৎ করে জ্বালিয়ে ফেলে তাহলে ভয় থাকে